দাদা ও আমি বলছি সেই একটা বিয়েবাড়ি থেকে আপনাকে ফোনটা করেছি হ্যাঁ তো কিছু খাবারের দরকার ছিল হ্যাঁ হ্যাঁ তো ওই খাবারের মধ্যে আপনাকে বলছি ওই বিরিয়ানি লাগবে আর তড়কা রুটি হ্যাঁ তারপরে সে আপনার দই মিষ্টি হ্যাঁ কিন্তু দাদা আপনাকে ভরসা করেই ফোনটা করেছি যাতে আপনি খাবারটা একটু দামটা কম ধরবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আপনি ঠিক টাইমে কিন্তু খাবারটা ডেলিভারি করবেন আচ্ছা আর আপনাকে কিছু পয়সাটা ছাড় লাগবে ছাড় দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি খাবারটা পাঠাবার চেষ্টা করুন ঠিক টাইমে হ্যাঁ টাইমটা কিন্তু মিক্স করবেন না হ্যাঁ সবাই সবাই আসতে লেগেছে ঠিক টাইমে আসতে শুরু করে দিয়েছে ঠিক আছে আপনি ডেলিভার করুন ঠিক টাইমে হয়ে যাবে জিনিসটা ঠিক আছে দাদা ঠিক আছে রাখছি